হ্যালো মিস সাথে কথা বলছি আমি একজন ছাত্রী কথা বলছি আমি আসলে এই চাকরি বা শিক্ষা দীক্ষা এই সব নিয়ে কথা বলার জন্য ফোন করছিলাম আপনাকে যেহেতু যেহেতু আমরা ধরুন পড়াশোনা করেছি তো তারপর শিক্ষার তো এই অবস্থা সব জায়গায় দুর্নীতি তো হয় পড়াশোনা এতো দূর করে করলাম সব তারপর আমরা স্কুলের স্কুল সার্ভিসের জন্য পরীক্ষা দিলাম সেটা তো সব দুর্নীতিতে ভরা চাকরি তো নেই তাহলে সেক্ষেত্রে আমাদের লাভটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না ছাত্র ছাত্রীদের জন্য কি ভাবছে প্রশাসন স্কুল প্রশাসন এই তো আমরা স্কুলের পরীক্ষাগুলো দিচ্ছি কোনো কিছু নিয়োগ হচ্ছে না নিয়োগ হলেও এতো দুর্নীতিতে ভরা কিছু কিছু ক্ষেত্রে বেরোলো না তার স্বচ্ছ নিয়োগ তো হচ্ছে না না ধরুন এতোগুলো করে শূন্য পদ ফাঁকা আছে কিন্তু নিয়োগ করছে না সরকার এই যে এতো অবরোধ করছে সেগুলো তো ঠিক দেখাচ্ছে না আমাদের ছাত্রদের জন্য আর কতো দিন এভাবে বেকার হয়ে বসে থাকবো সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য এবার ধরুন আমরা পড়ছি এবার বাড়ির আর্থিক অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে না কতো দিন ধরে পড়াশোনা করছি বাবা মা পড়ালো তারপরে গিয়ে অবরোধ করছি এই সকল সমস্যা তো দেখা দিচ্ছে তাহলে ছাত্র ছাত্রীর জন্য যদি স্কুল এরপর যখন ফর্ম ফিল আপ হবে বা তখন এর পরে যখন রিক্রুটমেন্ট হবে তখন পুরোপুরি স্বচ্ছনীয়ভাবে আমরা চাকরি বাকরি পাবো

মানে তা আপনি আশার আলো দিচ্ছেন নিয়ে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই আমরা চাকরি পাবো আচ্ছা তাহলে আমরা এস এস সিও দিতে পারবো এবার যে যার যেরকম পড়াশোনা করেছে সেরকমভাবে আপনি আশা দিচ্ছেন তাহলে ছাত্র ছাত্রীদের কথা ভাবছে তাহলে স্কুল প্রশাসন তাই তো আচ্ছা রাখছি তাহলে আচ্ছা রেখে দিচ্ছি